পোলট্রি উৎপাদনের একটা সহকারী একটা ফার্ম বা সেখানে একটা ক্যাপাসিটি করা দরকার যেখানে পোলট্রির বাচ্চা উৎপন্ন রাখার পরে সেখানে যেন কোনো ঠান্ডা না লাগে তার চারি সাইড বন্ধ করা বা সেখানে একটা বাল্ব জালা জ্বালানো যাতে তাদের শীতের সময়ে গরম থাকে এবং গরমের সময়ে সেগুলো বন্ধ করে তাদের চারি সাইডের ছাউনি টাকে তুলে দেওয়া যাতে হাওয়ার দক্ষিণে হাওয়া প্রবেশ করতে পারে তাদের মধ্যে থাকা জীবাণু কেটে যেতে পারে এছাড়াও গরমে এই পোলট্রি পালনের জন্য প্রথমে খামারটাকে যে খামার তৈরি করা হয় সে খামারের নিচে কাঠের গুঁড়ো দেওয়া হয় রাখা শুকনো কাঠের গুঁড়ো দেওয়া হয় যাতে পোল্ট্রির পোল্ট্রির বা পায়খানা তাদের পায়ে অ্যাটাক না করতে পারে যাতে তাদের সে পায়খানা থেকে তাদের জীবাণু তৈরি হতে না পারে এবং লক্ষ্য রাখতে হবে যাতে তাদের ঠান্ডা না লাগে ঠান্ডা লাগলে বা কোনো ভাইরাস আক্রমণ করলে তাদের সমস্ত ফার্মটাকেই বাচ্চা সব মারা যাবেতে বাচ্চা হোক আর বড়ো হোক সবই পোলট্রি মারা পাখিগুলো মারা যাবে এদের ফিডগুলো বলতে গেলে সাধারণত এখনও লো লোকালেও অনেক কমে কম দামের ফিড বা বেশি দামের ফিড বেরিয়েছে আগে দেখতে হবে যে যে ফিডটা প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম সমস্ত কিছুই থাকে সেই ফিডগুলোই ব্যবহার করা ভালো কারণ যত উন্নত মানের ফিড হবে সেই ফিডগুলো খাওয়ালে মুরগির পোলট্রির গ্রোথ ভালো হবে এবং তাদের রোগ থেকে দূরে রাখবে যত কমে লোয়েস্ট যে আমাদের খরচা বেশি হয়ে যাচ্ছে এ জন্যে যদি আমরা কম দামের ম্যাশ বা ফিড খাওয়াই তাহলে মুরগির গ্রোথ হবে না এবং সে দিনে দিনে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং তার মধ্যে রোগের বাসা বাঁধবে এদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও ফিড ছাড়াও আমাদের আরেকটা কিছু করা যায় যেটা আমাদের বলি গম ভাঙানোর ফলে যে আধা ভাঙা করে সেই গম খাওয়ালে তাদের একটা ভালো শক্ত সামর্থ্য পোলট্রি তৈরি হয় কিন্তু সেগুলোতে খরচা একটু বেশি পড়ে যায় ফার্মারের আমাদের সাধারণত যে ধান থেকে কুঁড়ো বের হয় সেগুলো ছোটো বড়োবেলায় খেতে চায় না ওর থেকে ছোটোবেলা থেকে যদি অভ্যাস করানো হয় সেও একটা ফিড ভালোই ফিড তো তৈরি করা হয় যা খেলে পোলট্রি সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারে আমাদের গ্রামাঞ্চলে বা শহরে যাই হোক না কেন মুরগি দেশি মুরগি বা হাঁস প্রভৃতি পালনের জন্য এই ধানের কুঁড়োকে ফিড হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও ভাত দেওয়া হয় যা ওরা লুপে খেতে পারে কিন্তু মুরগি পোলট্রির ক্ষেত্রে সেগুলো হয় না পোলট্রির ফিডটাকে সম্পূর্ণ উন্নত মানের এবং যা ওরা খেতে ভালোবাসে জল এছাড়াও শুধু ফিড দিলে হবে না তাদের প্রয়োজন মতো জল রাখতে হবে দিতে হবে যাতে সেই ফিটগুলো তাদের হজম করতে সহজ হয় শুধু সেগুলোর দিকে ল লক্ষ্য রাখলে হবে না কারণ আবার একটা দিক থাকে যে একটা সময় পর্যন্ত বা কয়েকটা দিন পর্যন্ত তাদের তলায় যে কাঠের গুঁড়ো দেওয়া হয় সেই কাঠের গুঁড়োটাকে আবার যাতে ভিজে স্যাঁতসতে না হয়ে যায় সেজন্য সেগুলোকে তুলে আবার নতুন কাঠেরগুলো দেওয়া হয় এবং ফিডারগুলো পরিষ্কার করা হয় নিয়ম মাফিক তাদের ভিটামিন ক্যালসিয়াম ওষুধ এবং অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার যাতে রোগ থেকে তারা মুক্তি পায় এগুলো লক্ষ্য রাখতে হবে এবং যে ফার্মার বা যে ফার্মার ফার্ম তৈরি করে পোলট্রি পালন করে তাকে একটা প্রোটেকশানের মতো থাকতে হয় কারণ পোলট্রির মধ্যে অনেকগুলো ভাইরাস কাজ করে সেজন্য সে যে জামা প্যান্ট বা কোনো কিছু পরে যাবে সেগুলো সেইখানে সে তারকে তাদের খাদ্য জল সমস্ত কিছু দেওয়ার পর সেগুলোই সেখানে সেরে অন্য বস্ত্র পরে চলে আসবে এটার দিকেও একটা অংশ লক্ষ্য রাখতে হবে শুধু পোলট্রি ছাড়া আর একটু উন্নত দেখতে গেলে আমাদের ব্রয়লার বলি সাধারণত সেগুলো সে বাচ্চাগুলো পোলট্রির থেকে একটু শক্ত হয় যা যার ফলে তারা তৎক্ষণাৎ রোগ আক্রান্ত হয়ে মরার সম্ভাবনা কম থাকে এবং তারা তাদের শক্ত একটু দেশি মুরগি হাঁসের মতো শক্তপোক্ত হয়ে থাকে